হ্যাঁ আমি একবার পাখি দেখার সময় বন্য পাখির মুখোমুখি হয়েছিলাম আমি একবার গিয়েছিলাম ঘুরতে নর্থ ইন্ডিয়ায় সেখানে আমি সুন্দর ময়ূর দেখেছি সেহেতু আমার ছবি তোলার ইচ্ছাশক্তিও একটু বৃদ্ধি পেয়েছিল তাই যখন আমি ছবিটা তুলতে চোখটা যখন ক্যামেরায় রাখলাম তখন একটা ময়ূর আমাকে আক্রমণ করলো তারপরে আমি সেখান থেকে আসতে গিয়ে আমার পায়েও চোট লেগেছিলো কিন্তু পরে যখন দেখলাম ময়ূরটার সাথে তার কিছু বেবি ছিল সেই জন্য সে তখন আমার উপর আক্রমণ করেছিল তো সেই সময় আমি একবার বন্য পাখির মুখোমুখি হয়েছিলাম আর আমা বড়ল পাখি বলতে আমার যেহেতু গ্রাম আমি শহরে থাকি গ্রাম অঞ্চলে আমার একটা বাড়ি আছে গ্রামে তো গ্রামে ধান চাষ হয় নানান ধরনের সবজি চাষ হয় তো যখন ধান চাষ হয় ধান চাষের পরে যে কিছু ধান বা কিছু যাই হোক শস্য টস্য পড়ে থাকে তখন সেগুলোকে খেতে অনেক নানান ধরনের পাখি আসে সে পাখিগুলো প্রায় সারাদিনই সেখানে দেখা যায় কিন্তু ইদানিং লাস্ট কিছু টাইম দেখছি যে সেই ধান চাষের পর সেখানে সে পাখিগুলো আসার কম হয়ে গেছে যেমন ঘুঘু পাখি পায়রা নানান পাখি আসে তার মধ্যে ঘুঘু পাখিটা দিনকে দিন কমেই চলেছে দেখাই যায় না বললে প্রায় চলে তো পাখিদের এভাবে বিলুপ্তি হয়ে যাওয়ার পিছনে কোথাও না কোথাও আমরা দায়ী আছি ঠিকই অবশ্য এটা শোধরানোর চেষ্টাও আমাদের করতে হবে যেহেতু পাখিগুলোর বিলুপ্তি ঘটছে চাই না যে পাখিগুলো প্রায়ই লুপ্ত হয়ে যাক তো সেই রকমই আমি গ্রাম গ্রামে যখন যাই তখন মাঠে সেই পাখিগুলোকে তেমন একটা দেখা যায় না খুব কম পরিমাণে দেখা যায় যেমন ঘুঘু পাখি